আমার রাজ্য পশ্চিমবঙ্গের মাতৃভাষা হল বাংলা এই ভাষা বিকাশের ইতিহাস তেরোশো বছরের পুরোনো এই বাংলা ভাষা প্রতিষ্ঠার জন্য অনেক মানুষ প্রাণ দেন তাই এই ভাষা বিলুপ্ত না হতে দেওয়া আমাদের কর্তব্য আমরা দেখেছি এখনকার দিনে প্রায় মানুষই তাদের ছেলে মেয়েদের ইংরেজি মাধ্যমে বিদ্যালয়ে ভর্তি করছেন যাতে তারা ইংরেজি ভাষায় পরিপক্ক হতে পারে কিন্তু সকলকেই বুঝতে হবে পশ্চিমবঙ্গের ভিত্তি বাংলা ভাষা বাংলা ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দের মতো কবি সাহিত্যিক এবং সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক মৃণাল সেনের মতো চিত্র পরিচালক জন্মগ্রহণ করেছেন রামকিঙ্কর বেজ নন্দলাল বসুর মতো চিত্রকর জন্মগ্রহণ করেছেন এবং তাঁরা আন্তর্জাতিক ক্ষেত্রে পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল করেছেন অতএব প্রত্যেক অভিভাবকরা যদি তাদের বাচ্চাদের ছোটো থেকে বাংলা বই কিনে দেওয়া এবং বাংলা বই পড়া বাংলা গান শোনা বাংলা সিনেমা দেখা বাংলার লেখক কবি এবং চিত্রকরদের জানা এবং বোঝা তারা উপলব্ধি করতে পারেন তাহলে বাংলার ঘরে ঘরে অনেক উজ্জ্বল নক্ষত্র তৈরি হবে এভাবে প্রত্যেক মানুষকে বাংলা ভাষা সংরক্ষণের বিশেষ ভূমিকা নিজেদের নিতে হবে